মাছ ধরার জন্য কোনও সফল ভ্রমণের দরকার আছে বলে আমি মনে করি না দেখুন নিজেস্ব যাদের পুকুর বা কাছাকাছি যাদের নদী ডোবা থাকে তারা এমনি এমনি স্নানের সময় গিয়ে বা দৈনন্দিন পুকুরে বা ঘাটে কোনও কাজের সময় গিয়েও তারা মাছ ধরে আনতে পারে এর জন্য আলাদা করে ভ্রমণের কোনও দরকার আছে বলে আমরা মনে করি না আর মাছ ধরার সময় বিশেষত মাছ সাধারণত জেলেরা ধরে জেলেদেরকে উৎসাহিত করাটা দরকার বলে আমরা মনে করে থাকি কিন্তু এর জন্য সম্মিলিতভাবে কোনও গান গাওয়া আমাদের হয় না বা সম্ভবও হয়ে ওঠে না কারণ এটা একটা দৈনন্দিন কাজের মধ্যে পড়ে মাছ ধরাটা বিশেষত কোনও পুজো পার্বণ অনুষ্ঠান বিশেষে আমরা সাধারণত মাছ ধরি বা জেলেদেরকে দিয়ে মাছ ধরাই তো এইটা একটা সম্মিলিত হওয়ার একটা প্রবল আগ্রহ কিন্তু এই নয় যে তার জন্য কোনও গান করতে হবে তাই আমি মনে করি মাছ ধরার জন্য কোনও ধরনের কোনও স্লোগান বা গানের কোনও দরকার নেই কোনও ধরনের কোনও ভ্রমণ বা পরিপ্রেক্ষিত হওয়ার দরকার নেই আপনার যদি মাছ ধরতে ইচ্ছা করে আপনি যদি নিজে ধরতে পারেন তো আপনি সেটা নিজে ধরতে পারেন অথবা আপনার আশেপাশে যারা মাছ ধরতে পছন্দ করে বা যেইসব জেলেরা আছে আপনি তাদেরকে দিয়েও মাছ ধরাতে পারেন সেটা আপনার উপর নির্ভর করছে এর জন্য কোনও সম্মিলিত স্লোগানের দরকার হয় বলে আমি মনে করি না